এক এক দুহাজার এক এক দুই দুহাজার দুই এক তিন দুহাজার তিন এক চার দুহাজার চার পাঁচ পাঁচ দুহাজার পাঁচ